পশ্চিমবঙ্গে যে সমস্ত মহাবিদ্যালয়গুলি রয়েছে তাতে ভর্তি হওয়ার প্রথম পদক্ষেপ হলো আমাদের উচ্চমাধ্যমিক স্তরে ভালো নম্বর পেয়ে পাশ করতে হয় এই নম্বর ষাট শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত হলে তা মহাবিদ্যালয়গুলির ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে মনে করা হয়ে থাকে এই সমস্ত মহাভারত মহাবিদ্যালয়গুলিতে প্রথমে একটি নথি জারি করা হয় যাতে বলা হয় যে যারা যারা উচ্চমাধ্যমিকে ভালো নম্বর পেয়ে পাশ করেছে তারা অনায়াসেই ভর্তির জন্য আবেদন করতে পারে এই আবেদন অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে এর পরবর্তীকালে আমাদেরকে মহাবিদ্যালয়গুলি থেকে ডাক পাঠানো হয় যে যারা যারা তাতে নির্বাচিত হয়ে থাকে তা তারা এখানে যেন একটি নির্দিষ্ট দিনে উপস্থিত হয় এবং তারপর আমাদেরকে কলেজ মহাবিদ্যালয়গুলিতে যে সমস্ত নথি নিয়ে আসতে বলা হয় সেই উপযুক্ত নথিগুলি এখানে গিয়ে জমা দিতে হয় এবং যে বিষয় নিয়ে আমি পরবর্তীকালে পড়তে চাই সে বিষয় চয়ন করার সুযোগ দেওয়া হয়ে থাকে এর পরবর্তীকালে সেই প্রক্রিয়ার পর আমরা বাড়ি চলে আসি এবং একটি নির্দিষ্ট সময়ের পর আমাদের মুঠো ফোনে একটি নথি আসে তাতে একটি নির্দিষ্ট দিন উল্লেখ করা থাকে যেই দিন আমরা শিক্ষ মহাবিদ্যালয়ে গিয়ে পরবর্তী কাজ করতে পারি